আমি ছোটবেলা থেকেই খেতে খুব ভালোবাসি আমি রান্না করতেও ভালোবাসি আমি শ্বশুরবাড়ি এসে আমি নিজে রান্না করেছি শ্বশুরবাড়ির সবাই রান্না খেয়ে খুব প্রশংসা করতো ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে আমার শ্বশুরবাড়িতে আমার আমাকেই রান্না করতে বলতেন যে বৌমা তুমি রান্না করো এমন কি আমার ভাসুররাও বলতো যে না বৌমা তুমিই রান্না করো শ্বশুরমশাই তো বলতেনই ভাসুররাও বলতেন আমি ছোটোখাটো অনুষ্ঠান হলে আমিই রান্না করেছি এখনও করি এখনও করি এমনকী আমাদের বাড়িতে আসলে পরে সবাই বলে যে না তুমিই রান্না করো তোমার হাতের রান্না খুব ভালো খাই আবার জিজ্ঞেস করে যে আমার ভাগ্নিরা বা আমার ভাসুরের ছেলে মেয়েরা কাকীমা কীভাবে করেছো আমাকে একটু শিখিয়ে দেবে আমি বলি ঠিক আছে কালকে কালকে তোমাকে শেখাবো কালকে আমি যখন রান্না করবো তখন আমার কাছে আসবে একটু দাঁড়াবে আমি শিখিয়ে দিই ওদের শিখিয়ে দিলে ওরা বাড়ি গিয়ে হয়তো করে করে খেয়ে বলে না নিজেরাই বলে যে না রান্নাটা খুব ভালো হয়েছে ওরা তখন বলে যে তো তোমার কাছ থেকেই শিখে আমি রান্না করে আমি আমার পরিবারকে খাইয়ে আমি আবার অনেক প্রশংসা পেয়েছি ওরা আবার ওর বাড়িতে যারা আছে তারা বলে যে খুব ভালো রান্না করেছো কোথায় শিখেছ ওরা তখন বলে যে না মামা মামীমার কাছ থেকে কিংবা কাকীমার কাছ থেকে শিখে এসছি বলে তোমার মামীমা তো খুব ভালো রান্না করে আমরা সবাই জানি ভালোই করেছো মাঝে মাঝে গিয়ে কিছু কিছু রান্না শিখে আসবে